স্থানীয় অর্থনীতিতে ভাষার পরিবর্তন হয়েছে আমাদের পুরুলিয়াতে যেমন আগের যুগে মাছকে মৎস্য বলত এখন যেমন মৎস্য কেউ বলে না মাছকে মাছই বলে গ্রামের লোকদের ভাষার পরিবর্তন হয় নাই সেই পুরুলিয়ার ভাষাই বলে ওরা তুই তোরা এরা বিলিতিতে যেমন টমাটো বলে যেটা ইংলিশ ভাষা ইউজ হয় আর বেগুনকে ওরা বাইগুন বলে গ্রামের লোকদের ভাষা পরিবর্তন হয় নাই যে ভাষা ছিল ওদের সেটাই রয়ে গিয়েছে আগে সেই ভাষায় কিরকম ছিল সেই একটা ভদ্র ভাষা ইউজ করত ওরা যেটা কলকাতার মানুষরা ইউজ করে তুমি তোমরা তোমরা এরা ওরা এই ভাষাটা যেমন ইউজ হতো যেমন এখন পুরুলিয়াতে তোরহা ইহারা অথা এথা গ্রামের লোকগুলো যেমন এই ভাষাটা ইউজ করে ওরা যেমন বদলে নেয় গোটা দুনিয়ার ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু আমাদের পুরুলিয়ার ভাষা সেই চেঞ্জ হয় নাই যা ছিল সেই রয়ে গিয়েছে গ্রামের মানুষগুলো যে ভাষা বলত ওটাই রয়ে গিয়েছে সেই শুদ্ধ পাতি বাংলা পুরুলিয়ার ভাষা আমাদের